হ্যাঁ আমার কাছে নির্দিষ্ট পাখির নায়ক বা রোল মডেল আছে যেমন ময়ুর ময়ূরের পেখমে সবাই আকৃষ্ট হয় ময়ূরের পেখম কৃষ্ণের মাথায় লাগানো থাকে টিয়া পাখি টিয়া পাখি আমরা পোষ মানাতে পারি টিয়াপাখিকে আমরা যা কথা শেখাই তা টিয়াপাখি আবার আমাদেরকে ফেরত দেয় যেমন শালিক পাখি শালিক পাখি আমাদের খুব ভালো লাগে পায়রা পায়রা আমাদের সুখের বার্তা নিয়ে আসে যে বাড়িতে সুখ থাকে সে বাড়িতে পায়রা বিরাজ করে কোকিল কোকিলের সুর আমাদের সবার সবাইকে মুগ্ধ করে